হ্যাঁ এই এলাকায় পশুর ডাক্তার আছে তা তারা সাধারণ পশু বা প্রাণীদের সুস্থ রাখার জন্য সুপারিশ বলতে তারা সব সব সময় বলে সর্বদা বলে থাকে যে পশুরা যেখানে থাকে সে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা পশুদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাতে নিজেরাও সুস্থ থাকবে বা পশুদেরকেও সুস্থ স্বাভাবিক রাখতে পারবে শেষবার আমার পশুদের পরীক্ষা আমি প্রতি মাসেই চেক আপ করাই সেহেতু প্রতি মাসে মাসেই আসেন পশুদের স্বাস্থ্যের জন্য আমার বেশি খরচ হয় না যেহেতু আমি প্রাকৃতিক জিনিসই তাদেরকে খাওয়াই বাইরে থেকে তেমন কিছু খাওয়াই না সেহেতু সেই খরচটা খুবই কম হয় তাও মান্থলি মান্থলি হাজার টাকা হয়ে যায় বা পশুদেরকে সেইভাবে রাখার জন্য তারা যে পরামর্শটা দেয় সেটা কাজে লাগানোর চেষ্টা করি যতটা সম্ভব তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকি